আমার শহরের সব থেকে যেটা আমার ছোটবেলা থেকেই খুব পছন্দের জিনিস বলবো না জায়গা বলবো যেটা আমাদের এই শহরবাসীকে খুব গর্বিত করে বা করে এসেছে এবং বাইরের প্রচুর লোকেরা যারাই এখানে আসে তারাও এই জায়গাটিতে যায় অবশ্যই তার নাম হচ্ছে লামায়ার পার্ক এই লামায়ার পার্কটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে সেই সময় এই পাহাড় কেটে রাস্তা কেটে ওই জায়গাটি তৈরি করে এক সুন্দর পার্কের জন্ম হয় এবং এই পার্কটি এখনো বিরাজমান আমাদের কাছে একটি চরম প্রিয় জায়গা শহরের এই লামায়ার পার্ক